হ্যাঁ অবশ্যই আছে কারণ একটা গ্রাম থেকে উঠে আসা যে কোনো ছেলে এবং মেয়ে এবং শহর থেকে উঠে আসা যে কোনো ছেলে এবং মেয়ে সবার জন্য একই সুবিদা থাকে সবাই কিন্তু একই ফি দিয়ে সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে সবার জন্য যে মানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য কলেজের শিক্ষক শিক্ষিকারা একই মর্যাদা রাখে কলেজ কলেজে বা বিশ্ববিদ্যালয়গুলিতে গ্রামের ছেলে বলে যে তাকে কম দেকবে এবং শহরের ছেলে মেয়ে বলে তাকে যে একটু বেশি ভাবে দেকবে বা তার প্রতি বেশি নজর দেবে সেটা কিন্তু নয় সবার একই সুযোগ থাকে একই সুবিধা থাকে সেটা নোট দেওয়া হোক সেটা পড়ানো হোক সেটা ফি হোক বা প্রত্যেকজনার বসার জায়গা হোক বসার জায়গাও কিন্তু তাদের জন্য আলাদা নয় সবার বসার জায়গা কিন্তু সবার সমান সেটা ছেলে মেয়ে বড়োলোক গরিব লোক গ্রাম শহর যে যেখানকার হোক সবার কিন্তু একই সুবিধাই থাকে সবার খাবার দাবার ক্যান্টিনের ব্যবস্থা বলুন সে ক্যান্টিনের ব্যবস্থাও কিন্তু একই থাকে কারোর জন্য কিন্তু বাছ পিছ কিছু থাকে না সবাই সমান এখানে সেটা যে কোনো খাবারের হোক যে কোনো কিছু পোশাক পরিচ্ছদও তাই বড়োলোক বা শহর বা গ্রামের ক্ষেত্রে সে পোশাক আশাকের কোনো বাছ পিছ কিছু থাকে না সবাই একই ধরণের পোশাক পরে যার যা সাধ্য যে যেমন ঠিক স্যামো তেমনভাবেই পড়াশুনা করে ঠিক তেমনভাবেই তারা পোশাক আশাক পরে তেমনভাবেই খাবার দাবার খায় সবাই কিন্তু সবার মতোই থাকে এখানে আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে গ্রাম বা শহর এই বাছ পিছ বা মহিলা বা গ্রামের বিভাগের কোনো বাছ পিছ এখানে থাকে না